পশ্চিম মেদিনীপুরের জেলার প্রথম যে সাংস্কৃতিক ও সামাজিক যে ঐতিহ্যগুলি রয়েছে সেটি হচ্ছে আমাদের ভাষা ভাষা হল বাংলা আর এ বাংলা ভাষা আমাদের পশ্চিম মেদিনীপুর বাংলাদেশ এই দুটি দেশেই চলমান আর এই বাংলা ভাষা হচ্ছে আর্য সমাজের সংস্কৃত ভাষার পরেই এই বাংলা ভাষা স্থাপন করা হয়েছে আর এই বাংলা ভাষা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সকলেরই মাতৃভাষা আর এ আমরা গর্ববোধ করি যে আমরা বাঙালি আর ধর্ম বা সামাজিক ই রীতিনীতি যেগুলো হয় আমরা ধর্মীয় হচ্ছে হিন্দু আর আমাদের রীতিনীতি হিন্দু মতেই করা হয় আর বিদেশী অন্যান্য বা বিদেশী কারোর কাছে যদি আমাদের ধর্মীয় ভাষা বোঝাতে যায় তো আমরা প্রথমে তা এনাকে সংস্ক্র বাংলা ভাষায় যে নমস্কার বা নমস্কার বা স্বাগতম বলে সম্বোধন করি আর এই এটাই এটার মাধ্যমেই আমরা আমাদের নিজেদেরকে বাঙালি বলে পরিচয় করিয়ে দিই